ভারতের জলবায়ু খুবই স্বল্প পরিমাণে ভিন্নতা প্রমাণ পায় যেমন পশ্চিমবঙ্গে চাষবাস এর উপরেও জলবায়ু প্রভাব ফেলে এখানকার জলবায়ু খুবই উন্নত এবং বর্ষাকালে যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যেহেতু কৃষিপ্রধান জেলা এখানে বিভিন্নভাবে মৌসুমী বায়ু এর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে বা বহন করে ঠিক একইভাবে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ এই জেলাগুলি গ্রীষ্মপ্রধান যেখানে প্রচণ্ড গরমের দাবদাহেও জলবায়ু অনেকটাই কম হয় এবং অন্যান্য জেলাগুলিও এইভাবেই ভিন্নতা প্রমাণ পায়